বাংলা হিন্দি নতুন পুরাতন অনেক সিনেমাই আমার প্রিয় সিনেমা সলমান খানের সিনেমা আছে তেরে নাম ওটা আমার ভীষণ ভালো লাগে কারণ ওখানে প্রেম বা ভালোবাসা আসল অর্থে কি সেটা খুব ভালোভাবে বোঝানো হয়েছে তারপরে আমাদের মানে শরৎচন্দ্রের আমাদের বা আমার প্রিয় ঔপন্যাসিক শরৎচন্দ্র যে উপন্যাসটা লিখেছিলেন দেবদাস সেটার উপরে ভিত্তি করে শাহরুখ খান যে সিনেমাটা করেছিলেন দেবদাস সেটাও খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন এবং খুব সুন্দর একটি সিনেমা যেটা আমার সবচেয়ে বেশি পছন্দের তাছাড়াও একটা ফ্যামিলি থেকে দূরে থাকতে কতটা কষ্ট হয় একটা ফ্যামিলি ড্রামা নিয়ে যে সিনেমাটা সেটা হল কভি খুশি কভি ঘম কভি খুশি কভি গম সেটাও আমার ভীষণ পছন্দের একটা সিনেমা তাছাড়াও বাংলা অনেক সিনেমা আছে সাত পাকে বাঁধা বা আরও মিঠুন চক্রবর্তীর প্রসেনজিতের পরাণ বন্দ্যোপাধ্যায়ের মানুষ ভূত সিনেমা এসব আমার ভীষণ ভালো লাগে এবং খুব পছন্দের সিনেমা